ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে শিক্ষার মান উল্লেখযোগ্য অন্যান্য রাজ্যে যেমন উচ্চমাধ্যমিকের পরে মানুষ কেবলমাত্র গ্র্যাজুয়েশান করে এখানে কিন্তু মানুষ সেখানে অনার্স নিয়ে পড়ার মানসিকতা দেখা যায় এবং উচ্চশিক্ষা অর্থাৎ এম এ এম এস সি এবং পি এইচ ডি করার মানুষের আগ্রহ থাকে এই পশ্চিমবঙ্গে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান অনেক রয়েছে যেমন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক স্বাস্থ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ফর দ্য কালটিভেশানস অফ সায়েন্স এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স পশ্চিমবঙ্গের এই বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কেবলমাত্র পশ্চিমবঙ্গের মানুষই যে পড়বে যে তা নয় গোটা ভারত থেকেই এমন কি কখনো কখনো দেখি আমরা সুদূর বিদেশ থেকে পশ্চিমবঙ্গের বাংলার মাটিতে পা দেয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কেবলমাত্র পড়বার জন্য এছাড়াও পশ্চিমবঙ্গের অনেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দি বর্ধমান ইউনিভার্সিটি বর্ধমান বিশ্ববিদ্যালয় আসানসোলে অবস্থিত কাজি নজরুল বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় এছাড়াও রয়েছে অনেক রকম মেডিকেল কলেজ রয়েছে যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ বাঁকুড়া মেডিকেল কলেজ এছাড়াও রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ার অনেক বিখ্যাত বিখ্যাত কলেজ এছাড়াও রয়েছে গণিতশাস্ত্র থেকে শুরু করে পদার্থবিদ্যায় পড়ার মতো অনেক ভালো ভালো কলেজ তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি